আমি ভ্রমণের জন্য পছন্দ করি কাশ্মীর কারণ কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলি কাশ্মীরের যে এনভা যে পরিবেশ সেই পরিবেশ খুব স্বাস্থ্যকর পরিবেশ সেই পরিবেশে ওখানে আমার সব থেকে ফেভারিট ফল যেমন হিমাচল কাশ্মীরের ওখানে আপেল পাওয়া যায় ওখানে লেবু তৈরি হয় এবং সব থেকে যা ভালো লাগে যে আইস চারিদিকে আইস কাশ্মীরের মধ্যে অবস্থিত অমরনাথ মন্দির মানে কী বলব মানে কিছু বলার মতো অসাধায়ণ ভাষা নেই এতো সুন্দর জায়গা পাহাড় পর্বত একটু সমস্যা বর্ডার সিকুরিটির সমস্যা আছে খুব কারণ ওখানে সব সময়ের জন্য বি এস এফ জঙ্গি হানা কাশ্মীরে লেগেই আছে জাতীয়তাবাদে লেগে আছে এই তিনশো ষাট দু দিন আগে তুললো পশ্চিমবঙ্গ সরকার এই ভারত সর ভারত সরকার তার জন্য ভারত সরকে হ্যাটস অফ কারণ একটা দেশের মধ্যে একটা রাজ্য সেটা কেন আলাদা তার সংবিধান থাকবে আলাদা কেন জাতীয় সঙ্গীত থাকবে আলাদা কেন নিয়ম নীতি হবে আজকে আমরা সবাই একসাথে চলে এসছি এর জন্য ভারত সরকারকে কৃতজ্ঞ জানাই আমি আমার আন্তরিক আমার থেকে এখানে ডাল লেক আছে এই যে ডাল লেক ডাল লেকের মধ্যে যে ফলের হাউস বিক্রি হয় অসাধারণ রাস্তার মধ্যে যখন সুন দিকে কোনো আকাশ কিছু দেখা যাচ্ছে না কুয়াশার মধ্যে আবার নৌকা নিয়ে এই মাথা ও মাথা যে ডাল লেকে ভ্রমণ নট ও নানান ধরনের পাখির যে উৎযাপন জানান দিতে কল্পনাতীত এ যেন অনবদ্য সৃষ্টি এক পৃথিবীর যেন অনবদ্য সৃষ্টি তার জন্যই মনে হয় আজ কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় সেখান থেকে ধর পাহাড় পর্বত যেখানে পাহাড় দেখানো মাউন্ট এভারেস্ট দাঁড়িয়ে আছে পুরো বিরাজমান বুক চিরে এদিকে চিন এদিকে ভারতের সীমানোবর্তীতে মাউন্ট এভারেস্ট পৃথিবীর দীর্ঘতম পৃথিবীর উচ্চতম একটা স্তম্ভ হিমালয় পর্বত নাম শুনলেই সবাই শোনা যায় কাশ ভারতের সুদীর্ঘ মাথা থেকে এ মাথা থেকে ঠিক অরুণাচল প্রদেশ হিমালয় সমৃদ্ধ তাছাড়া আমাদের যে নদী সুদীর্ঘতম নদী গঙ্গা ভারতবর্ষের এই কাশ্মীর থেকেই উৎপত্তি লাভ করেছে